প্রথমত আমাদের ছাতে অনেক রকম পাখি আসে ময়না ছাতারে পাখি টিয়া পাখি শালিক পাখি ঘুঘু কাক এমনকি কখনও কখনও কাকের আমরা ওই জল দিই বিস্কুট দিই তবে দূর থেকে দেখি সামনাসামনি যেতে পারি না সামনে দিলে তো ওরা পালিয়ে যায় না ওই সকালে জল বিস্কিট দিয়ে চলে গেলাম খানিকটা আড়ালে দিকে দাঁড়িয়ে দেখলাম যে সে কাক খাচ্ছে জল খাচ্ছে বিস্কিট খাচ্ছে হয়তো কখনও ঘুঘু পাখি এসে জল খাচ্ছে প্রত্যেক দিন আমরা নিয়মিত পাখির খাবার দিই আর কি ওই টিয়া পাখিও আসে মাঝেমাঝে